আমি বার্নপুর থেকে সুধামৃতে দু প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম দু ঘণ্টা পর আমি এক প্লেট ফ্রায়েড রাইস আর এক প্লেট চিলি চিকেন রিসিভ করলাম তো আমি তো এটা অর্ডার করিনি প্রথমত তো দু ঘণ্টা পর আমার অর্ডার রিসিভ হল কোনো জায়গায় এত লেটে অর্ডার রিসিভ হয় না আপনারা কি এটার কোনো কৈফিয়ত দিতে পারবেন আমাকে প্লাস আমি ভুল অর্ডার রিসিভ করলাম আমার আত্মীয়স্বজনদের বা আমার বন্ধুবান্ধব যারা এসছে তাদেরকে আমি এত রাতে কি খাওয়াবো আমার এত রাতে আবার রিঅর্ডার করার নেই আপনি আমার টাকাটি আমাকে রিফান্ড করে নিন এর আগেও আমি এত নামকরা একটি জায়গা থেকে অর্ডার করেছিলাম কিন্তু আমার কখনও এরকম হয়নি তো এবারে কেন আমি এটাই জানতে চাই আপনারা এত একটা নামকরা রেস্টুরেন্ট তো আপনাদের তো এগুলো খেয়াল রাখা দরকার আপনাদের তো এরকম গাফিলতি আপনাদের থেকে আশা করা যায় না এরকম তো হওয়াটা আপনাদের থেকে উচিত নয় এতো রাতে আপনাদের তো একটু ধ্যান দিয়ে এগুলো করা উচিত